পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস বলতে গেলে আপনারা অবাক হবেন পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস বহু প্রাচীন এইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেন এবং তার তিনি আমরা জানি যে তিনি একজন বিশেষ ব্যক্তি যার কারণে আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি এবং উনি আমাদের জন্য নানা রকমের বিদ্যালয় তৈরি করে গিয়েছেন ওনার জন্মস্থান হল বীরসিংহ গ্রাম সেখানে নানা রকমের উন্নতি তিনি করে গিয়েছেন যার নিদর্শন আমরা এখনো দেখতে পাই এবং প্রাচীন সময়ের প্রধান ঘটনা সেখানে ঘটেছে এই জেলা থেকে যে বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরা এনাদের কথা আমরা পেয়েছি তিনি হয়তো এখানে জন্মগ্রহণ করেননি ঠিকই কিন্তু ওনার আদর্শে আদর্শায়িত হয়েছি আমরা মেদিনীপুর যে ভাগ হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে আমরা সেটা লক্ষ্য করেছি কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস আজও বর্তমান এখানে রাজা চন্দ্রকেতুর জন্মস্থান তার কারণে নাম হয়েছে চন্দ্রকোণা যা আমরা এখনো জানি